পাঁচ পাঁচ উনিশশো নিরানব্বই উনিশ তিন দু হাজার উনিশ পাঁচ পাঁচ দু হাজার কুড়ি ছয় বারো দু হাজার আঠেরো তিন চার দু হাজার ষোলো